আঁকার সময় যারা অনভিজ্ঞ এটা তারা ভুল করবে এটাই স্বাভাবিক ব্যাপার আঁকাটা একটা আর্ট এটা একটা অভ্যাসের ব্যাপার যারা এই অভ্যাসগুলো না করে তারা ভুল করবেই আঁকাটার জন্য একটা ভিতর থেকে চিন্তাভাবনা এবং কল্পনার দরকার এবং সেই জিনিসটাকে ক্যানভাসে ফুটিয়ে তোলাটাই একটা আর্টিস্টের কাজ তো যারা এগুলো করতে পারবে না তারা ভুল করবেই প্রথমত তারা সোজা জিনিসটাকেই সোজা আঁকতেই পারবে না যে ছবিটা হয়তো তারা দেখছে দেখে দেখে আঁকার চেষ্টা করছে তারা হয়তো সেটাকেই ঠিকভাবে করতে পারবে না তারপর কোন রঙটার সাথে কোন রঙটা মিলিয়ে কী কালার আসে যায় সেটাও তারা জানবে না এবং এগুলোর জন্যে দরকার অভ্যাস এবং শিক্ষা যত এগুলো জানবে যত এগুলো বুঝবে সে ঠিকভাবে করতে পারবে যারা অনভিজ্ঞ তারা মনে করবো সেটা না আঁকাই ভালো আঁকাটা অনেক বড়ো জিনিস হয়তো দুটো শব্দ এটার সঙ্গে মনের মনের এবং কল্পনার অনেকটাই মিল আর সবচেয়ে মনে রাখবেন একটা কথা কোনো জিনিসের প্রতি ভালোবাসা না থাকলে সেই জিনিসটা কোনো দিনই ভালো হয় না